হ্যাঁ হ্যালো আমি দাদা বৌদি রেস্তরাঁতে পাঠানোর জন্য ও আমি যথাযথ ভাবে নির্দেশ পাঠাতে চাই কারণ আমি নিশ্চিত নয় যে আমি যে যেগুলো অর্ডার করব সেগুলো ওনারা মনে রেখে আমাকে পাঠাতে পারবেন তো সেই জন্য আমি কোনো অ্যাপে বা ওয়েবসাইট থেকে রেকর্ড করে কোনো উপায় আছে কি যে রেস্তরাঁকে পাঠানোর জন্য যে ক্ষেত্রে আমি সেটা মুখে বলে যেটা অর্ডার করব সেটা তো তারা মনে রেখে সবটা হয়তো আমাকে ডেলিভারি করতে পারবে না সেই জন্য আমি কোনো ওয়েবসাইটে বা ফোনের মাধ্যমে কোনো অ্যাপের মাধ্যমে সেটা আমি রেকর্ড করে সেটা যদি আমি রেস্টুরেন্টের এর মালিককে পাঠাতে পারি বা তাদের কর্মচারীকে ডেলিভারি বয়কে পাঠাতে পারি তো সেই ক্ষেত্রে আমার খুব সুবিধা হবে যে তা হলে সেটা আমি পেয়ে যাব সেটা আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো যে হ্যাঁ আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো আমি পাব আমি দাদা বৌদি রেস্তরাঁতে এ অনেক রকমের খাবার অর্ডার করেছি তো সেই ক্ষেত্রে যদি কোনো খাবারটা আমার যদি না আসে তখন সেটা আমার খারাপ লাগবে তো তাদেরকে বললে তো তারা এত চাপের মধ্যে মনে রাখতে পারবে না তাই আমি ভাবছি যে কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে সেটা যদি রেকর্ড করে পাঠানো যেত তাদের ওয়েবসাইটে তা হলে খুব সুবিধা হতো সে ক্ষেত্রে সে জন্যই আমি কথা বলার জন্যই ওই আমি ওই এখন অভ্যস্ত আছি বা কথা বলতেই আমি চাই এখন